আমার একটা স্মরণীয় চ্যালেঞ্জিং গান বলতে একটি দিন চলে যাবে এটি গান এই গানটা গাওয়ার সময় আমার এটি হচ্ছে একটি জীমুন জীবন বিমুখ গান তো মানুষ এখন জীবনমুখ হতে চায় সেটা যদি জীবন বিমুখ আমি গান গেয়ে কোথাও গেয়েছি তো আমাকে চারজনের কথায় আমাকে অনেকরকমই কথা আমাকে শুনতে হয়েছে তারা বলেছেন যে মানুষ যদি এখনই জীবন থেকে বিমুখ হয়ে যায় তাহলে আপনার গান গান তো মানুষকে আনন্দ দেয় জীবনের মুখে ঘোরায় তো আপনি জীবন বিমুখ গান কেন শোনাচ্ছেন আপনি জীবনমুখ গান শোনান জীবনমুখী গান শোনান তাহলে মানুষকে আনন্দ দেবে ভালো লাগবে তার